আমরা হাটের থেকে পশু কিনে আনি আমার কাছে থাকা প্রাণী হল ছাগল আর গরু এবং তাদের দাম যখন কিনে আনি তখন গরুর দাম হয় পনেরো হাজার টাকার মত আর যখন ছাগল কিনে আনি তখন ছাগলের দাম হয় দুহাজার পাঁচশোর মত তো আমি এখান থেকে আপাতত উপার্জন করেছি গরুর কাছ থেকে যদি শুধু গরু বিক্রি করা যায় তাহলে সেখানে গরুর দাম হবে তিরিশ হাজার এবং যদি সেই গরুর সাথে গরুর দুধও যদি বিক্রি করা যায় তাহলে সেখান থেকে গরুর দুধ বিক্রি করেই আপনি প্রতিদিন তিরিশ থেকে আটচল্লিশ টাকা পাবেন এবং ছাগল ছাগল যদি আপনি বিক্রি করেন ছাগল যেরকমভাবে ভালো থাকবে বা ছাগলের যেরকমভাবে দেখভাল করতে হবে সেরকমভাবে ছাগলের দাম বাড়বে একটা ছাগল যেটা আমি বললাম যে আর দুহাজার পাঁচশোয় কিনে নিয়ে এসে সেই ছাগলটাকে ছহাজার থেকে সাত হাজার টাকায় বিক্রি করতে পারবে